আমি একটি ছবি এঁকেছি সেই ছবিটা হলো একটি পুকুর আছে পুকুরের চারপাশে গাছপালা আছে আর গ্রামের ছোটো ছোটো বাড়ি আছে আর গ্রামের পাশ দিকে যেই সরু সরু রাস্তাগুলো বয়ে চলেছে সেই রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর গাছ আছে বা মাঠ আছে মাঠে ধান হয়েছে এই রকম আমি ছবিটা এঁকেছি আর এই ছবিটা আমি অনলাইনে দেখেছিলাম দেখে আমার খুব ভালো লেগেছিলো তাই এই ছবিটি অনলাইনের মাধ্যমেই আমি দেখেছি আর এই ছবিটার মধ্যে যে মানে সাম্প্রতিক যে কারণটি হলো সেটি হলো যে গ্রামের সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে বা গ্রামে যে পুকুর এখনো আছে বা পুকুরের জলে এখনো যে মানুষ ব্যবহার করে সেইটাও একটি দৃশ্য দেখানো হচ্ছে যে গ্রামে এখনো পুকুর আছে বা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে বা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কোনো শহরে নেই এইটি একটি তুলে ধরা হয়েছে বা এখনো গ্রামে কল পৌঁছায় নি কলের ব্যবহারও নেই এখানে পুকুরের ব্যবহারেই মানুষের দিন চলে এইটি একটি তুলে ধরা হয়েছে